অপুষ্টি আমার এলাকার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা এখানকার যে বিভিন্ন সম্প্রদায়ের খেতমজুর বা অন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছে ওনাদের মধ্যে অপুষ্টি একটা ব্যাপকভাবে প্রভাব লক্ষ্য করা যায় অপুষ্টির প্রধান কারণ বলতে বোঝা যায় পুষ্টিকর খাবারের অভাব এই পুষ্টিকর খাবারটা কীভাবে সমাধান করা যায় সেটা একটা এখনকার মূল আলোচনার বিষয়বস্তু সেই ভাবে বলা যেতে পারে যে আমাদের গ্রামের আমাদের একটা গ্রামের কৃষিপ্রধান এলাকা এখানে আমরা যেমন ডাল শস্যের যোগানটা নিজেরাই দেওয়ার চেষ্টা করব সেরকম আমাদের গ্রামের প্রত্যেকেরই জমির উঠোন বা বাড়ির উঠোন লাগোয়া যে জাগাগুলো আছে সেখানে আমরা বিভিন্ন ধরনের সবজি লাগানোর একটা প্রচেষ্টা করব এখান থেকে আমরা আমাদের বাড়ির অনেক পুষ্টিগুণ সমাধান করতে পারি দু নম্বর যে হাঁস মুরগি পালন এটা একটা পুষ্টিকর খাবার জোগানের একটা দারুণ গুরুত্বপূর্ণ মাধ্যম বাড়িতে কিছু হাঁস বা কিছু মুরগী যদি পালন করা যায় বাড়ির যে একটা বাচ্চা বা বয়স্ক প্রত্যেকেরই একটা পুষ্টির জোগান হিসেবে ডিমের একটা বিরাট গুরুত্বপূর্ণ অংশ ডিম একটা করে যদি আমরা প্রত্যেক মানুষের মুখে তুলে দিতে পারি যে গ্রামের যে গরিব মানুষজন আছে তাদের বাড়িতে তারা নিজস্ব প্রোডাক্টের মাধ্যমে নিজেস্ব উৎপাদনের মাধ্যমে তারা একটা বাড়িতে কিছু মুরগী পুষলো কিছু হাঁস পুষলো এর মাধ্যমে তাদের ডিমের যোগানটা হয়ে যাচ্ছে প্লাস তাদের যদি একটু মানে অবস্থা ভালো হয় তাদের গাভি পালন গাভি পালনের মাধ্যমে তাদের দুধের যোগানটা এসে যাবে বাড়ির লাগোয়া উঠানে সবজি চাষের মাধ্যমে ওটা একটা হয়ে গেল এবং এখন সরকারি রেশন ব্যবস্থার মাধ্যমে ফরটিফায়ারযুক্ত আটা প্রদান করা হচ্ছে এই আটাগুলো মানুষ যদি রুটি বানিয়ে খেয়ে নিতে পারে তাহলে কিন্তু এখান থেকে একটা পুষ্টির জোগান হিসাবে খুব সাহায্য করতে পারে